হ্যাঁ বলছি যে এই বর্ষার দিনে তো আমাদের প্রায় রাস্তায় যেহেতু জল জমে থাকে আর আমাদের পাশেই স্কুল আছে এরকম সময়ে অনেক জায়গায় বর্ষার সময় প্রচুর জাগায় অ্যাক্সিডেন্ট হচ্ছে তা আপনারা তো বছরে একবারই আসেন রাস্তা সারাই করতে এটা যদি আপনারা মানে প্রত্যেক মাসে মাসে যদি ঠিক করতেন তাহলে খুব সুবিধা হয় খুব ভালো হয় তাহলে বিপজ্জনক মানে বিপদটা কম হয় এই বলার ফোন করছি আচ্ছা সেটা আমরা করবো একটু আপনারাও নজরটা রাখবেন যেহেতু বাচ্চাদের স্কুল আছে তো পাশে হ্যাঁ অবস্থাতো খারাপ কিছু কিছু জায়গায় একদম মানে খোয়া উঠে উঠে কতো গিয়েছে লাস্ট কাজ হয়েছিল আজ থেকে প্রায় সাত আট মাস আগে তবু তো সেরকম ঠিক করে হয় নি বলে বর্ষায় ধুয়ে যাচ্ছে মানে এমন কাজ যে বর্ষা পড়লে ধুয়ে যায় হ্যাঁ বলুন না নতুন করে হয় নি আগে যেটা ছিল মাঝে মাঝে যে মানে মানে মাঝে মাঝে তো রাস্তা খারাপ হয় সেখানে একটু একটু করে ঠিক করে দেওয়া হয়েছে কিন্তু সেটার পরিমাণও ভালো না যে এই পিচ বা খোয়ার যেগুলো দিয়ে করেছে তারপরে তো এই যে এটার থেকে ছয় সাত বছর

দেখুন দেখলে একটু খুব ভালো হয়